বাংলা আমাদের মাতৃভাষা আমরা প্রথমেই বাংলা যখনই আমরা জন্মাই তখনই আমরা বাংলায় সব কিছু বাংলাই শিখি বাংলায় লিখি বাংলায় সব কিছু বলি বাংলাটাই আমাদের আমাদের কাছে সব সব কিছু স্কুলেও আমরা বাংলা পড়েছি সব কিছুতেই আমাদেরকে বাংলায় সব কিছুই আমাদের বাংলা কথা বাংলা বলা বাংলায় সব কিছু তাও মধ্যেও আমরা কোথাও ঘুরতে গেলে যেমন হিন্দি ছাড়া হিন্দিও কথা বলতে হয় হিন্দিতেও লিখতে হয় ওর জন্য আমাদের হিন্দি হিন্দিও লিখি বাংলাও লিখি কিন্তু সবথেকে আমাদের প্রয়োজনীয় হচ্ছে বাংলা বাংলা ছাড়া আমরা কোনো কিছু জানি না আমাদের সন্তানরাও বাংলায় কথা বলে বাংলায় সব কিছু বাংলায় লেখাপড়া বাংলায় কলেজে যাওয়া বাংলায় সব কিছু তাই আমাদের বাংলাটাই হচ্ছে মাতৃভাষা আর হিন্দি হিন্দিও মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় তাই আমরা হিন্দিও কথা বলি হিন্দিও লিখি